পশ্চিম বর্ধমান জেলা মূলত শিল্পাঞ্চল অধ্যুষিত একটি জেলা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে কয়লাখনি কয়লাখনি অঞ্চল ইস্পাতশিল্পের বড়ো বড়ো দুটি কারখানা রয়েছে দুটি বা তিনটি এছাড়া আরও অন্যান্য ছোটো খাটো বহু কলকারখানা রয়েছে যেখানে অসংখ্য মানুষ কাজ করছেন সেটাই তাদের পেশা সেটাই তাদের জীবিকা অর্থাৎ আমরা যদি শ্রমিক বলতে যাদের বুঝি যারা কলকারখানায় শ্রমের মধ্য দিয়ে নিজেদের জীবনধারণ করছেন সেই পেশাটি এই জেলায় সর্বাধিক পরিমাণে বা সর্বাধিক সংখ্যক মানুষের মধ্যে দেখা যায় এছাড়া ব্যবসায়ী রয়েছেন বেশ কিছু মানুষজন ব্যবসায়ী রয়েছেন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মচারী রয়েছেন অসংখ্য সরকারি প্রতিষ্ঠানের কথা যেটা বললাম কলকারখানায় তো রয়েইছে সেই সঙ্গে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সেখানে রয়েছেন বিভিন্ন বিদ্যালয় রয়েছে মহাবিদ্যালয় রয়েছে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে বেশ ব্যাপক সংখ্যক মানুষ কাজকর্ম করছেন এছাড়া বিপণন সংস্থাগুলি রয়েছেন বড়ো বড়ো বহুজাতিক সংস্থার কিছু অফিস রয়েছে রয়েছে বৈদ্যুতিন মাধ্যমের কিছু কেন্দ্র যেখানে বহু যুবক যুবতিরা সম্প্রতি কর্মে নিযুক্ত হয়েছেন এইভাবে তারা তাদের পেশাকে এগিয়ে নিয়ে চলেছেন এক কথায় বলা যায় যে এই পশ্চিম বর্ধমান জেলায় পেশাগত দিক থেকে একটা বৈচিত্র্য রয়েছে